বিয়ের সময় যৌতুক দেওয়া হয় কিন্তু আগে যৌতুক নিতো এখন যৌতুক নেয় না কিন্তু আশেপাশের লোকরা মানে ঘরের লোক যৌতুক না দিলে বলে নেই দাবি নেই দাবি বললেও তেমন ওরা যৌতুক চায় মানে বলুক না বলুক ওটা মনের মধ্যে আছে হ্যাঁ আমি যৌতুক নেবো কিন্তু লোকের খাতিরেই সমাজে লোক আইন উঠে গেছে যৌতুক নেওয়া যাবে না মেয়ের বাড়ির থেকে তেমন কিছু কিছু বাড়ি আছে যৌতুক না দিলেই অশান্তি ঝগড়া আশেপাশের লোকের ভজিয়ে দেয় হ্যাঁ যৌতুক দিতেই হবে আমার যৌতুক আমার বউ নিয়ে আসেনি যৌতুক আমার বউ আনবে তোরা বলবি ইয়ে করবি এইভাবে লোকে ভজিয়ে দেয় হ্যাঁ যৌতুক দিতেই হবে যৌতুক তোরা বলবি যৌতুক ও নিয়ে আসবে তখন নিজের একটা পরের মেয়ের খারাপ লাগে ও আমার যৌতুক দাও নি কেন আমার যৌতুক দাও এই করে যৌতুক মেয়েদের কাছ থেকে নেওয়া হয় কিন্তু মানুষ মনে করে এদের কাছ থেকে যৌতুক নেয় না কিন্তু যৌতুক নেওয়া হয় কিছু কিছু মানুষ যৌতুক নেয় না কিন্তু কিছু বেশিরভাগ মানুষরা যৌতুক চায় মুখে না বলুক গিয়ে কিন্তু মনের ভিতরে আছে হ্যাঁ আমি যৌতুক আমার বউ যৌতুক এটা আনবি ওটা আনবে এইটাই হচ্ছে কথা যৌতুক আবার মানুষের মধ্যে নেবার কোনো ইয়ে নেই সবার বলে যৌতুক তোরা আনবি তোদের থাকবে কি কিন্তু ওদের মধ্যে আছে হ্যাঁ আমার বউ নিয়ে আসবে ওরা না নিক আর না নিক ওরা ওদের মধ্যে আছে হ্যাঁ আমার বউ এই আনবে না ওইটা একটা লোভী ওইটা একটা যৌতুক বলে আমরা চাই না লোকের কাছে খারাপ হতে তার জন্যই ওরা যৌতুকের কথা কখনও লোকের কাছে বলে না প্রকাশও করে না কিন্তু ওদের মনের ভিতর আছে হ্যাঁ যৌতুক নিয়ে আসুক এই হচ্ছে কথা